হ্যালো আপনি ত্রিজিতা ম্যাডাম বলছেন হ্যাঁ আমি আপনার কাছে আগের মাসে গিয়েছিলাম আমার ওই চুলকানির একটু সমস্যা ছিলো হ্যাঁ তো এই কয়েকদিন হলো আমার সমস্যাটা আরেকটু বেড়ে গেছে সেই কারণেই আপনাকে একটু ফোন করেছিলাম হ্যাঁ ওষুধগুলো শেষ হয়ে গেছে আগের সপ্তাহেই শেষ হয়ে গেছে ঠিক তো মনে পড়ছে না যদি খেয়েছিলাম খুব একটা মনে পড়ছে না খেয়েছি কি না ডিম খাইনি যদি বেগুনটা কোনো তরকারিতে ছিলো মনে নেই হ্যাঁ এ প্রচুর গরম পড়েছে আমি ওটা সবসময়েই সুতির কাপড়ই ব্যবহার করছি এখন আসলে ওষুধগুলোর সাথে সাথে আমার এই তেল সাবানগুলোও শেষ হয়ে গেছে তো আমি কিছুদিন বাড়ির তেল সাবানগুলোই ব্যবহার করে নিচ্ছি তাহলে আমি কবে যাব মানে দেবেন মাহাতোতে আপনাকে পাব তো এখন আচ্ছা দেবেন মাহাতোতে সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে বললেন তো আর বলছি যে আমি এখন তো মনে হয় কালকে তো আপনার কাছে যাওয়া হবে না তো এখন বাড়িতে থেকে কি কি মানে করতে পারি বা কোনো চুলকানিটা একটু কম হয় যদি বলে দিতেন আচ্ছা সে তো ঠিক আচ্ছা আমি কি আপনার ওষুধগুলো আবার নিতে পারি কারণ শেষ হয়ে গিয়েছিলো আমি ভাবলাম যে আপনাকে না দেখিয়ে আর নেব না তো আমি কি ওগুলো নেব না পুরোনোগুলো নেব না আপনার কাছে দেখিয়ে একেবারে নতুনই নেব আচ্ছা তো আর বলছিলাম আপনি আপনার কাছে তো আমি দেখাতে যাব সেটা ঠিক আছে কিন্তু আসলে রোদের মধ্যে আচ্ছা রোদে বেরোনোটা যাবে কি না রোদে বেরোনোও কমাতে হবে এখন আচ্ছা না আসলে রোদটা প্রচণ্ড বেড়ে গেছে তো আর রোদে বেরোলে আমার একটু বেশি চুলকানিটা বেড়ে যাচ্ছে হ্যাঁ সে তো আমি আপনার কাছে কোনো না কোনোভাবে পৌঁছোবই কারণ নাহলে আবার বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাখলাম